ভারতে সরকারি ভাষা হিন্দির সঙ্গে বাংলার তুলনা বাংলা ভাষাটা দু তিনটি রাজ্যে মোটামোটি আছে কিন্তু হিন্দি ভাষাটা অল ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষেই প্রচলন আছে হ্যাঁ হিন্দি ভাষাটা সব লোক সব জায়গায় জানা নেই বাঙালি লোক খুব কম লোকও শিখেছে বাইরে বে গিয়ে গিয়ে মানে হয় তো উড়িয়া বিহার পাটনা ফাটনার দিকে গিয়ে গিয়ে বাংলা ভাষা লোক সব হিন্দিও কিছু কিছু শিখেছে কিন্তু হিন্দির তুলনায় বাংলা ভাষাটা কম এখানে বাংলার লোক বাংলায় এবং বাংলাদেশের লোকও বাংলা ভাষা ত্রিপুরা উড়িয়া এই আসাম এই সব জায়গার লোক বাংলা ভাষা জানে কিন্তু বাদ বাকি আপনার এদিকে উড়িশ্যা পুড়িশ্যা এইগুলা বাংলার টান আছে কিন্তু হিন্দি ভাষা চালু আছে আর হিন্দি ভাষাটা রাষ্ট্র ভাষা মানে সারা ভারতবর্ষ ব্যাপী এইটা চালু আছে বাংলা এই হিন্দি ভাষাটা আর বাংলা ভাষাটা কিন্তু তুলনামূলক কম দু তিনটি রাজ্যে সেটি ট সীমাবদ্ধ হিন্দি ভাষা আপনি ঝারদিকে ঝাড়খন্ড যান এই রাঁচি পাটনা হ্যাঁ চার দিকেই মানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সব হিন্দি ভাষাই আছে কিন্তু বাঙ্গালদের বাংলা ভাষাটা স্রেফ এধারেই বেশি চালু এবং কিছু কিছু লোক যে শিখেছে আরও হ্যাঁ এমন তোমার তেমন কিছু কিছু লোক আছে বাংলা বলতে পারে কিন্তু হিন্দি বলতে পারবে নাই কারণ তাদের বাইরে গেলে অসুবিধা হয় যারা যারা বাঙালি লোক সেরকম হিন্দি জানা নেই তাদের অসুবিধা সাময়িক হয় তবে ধীরে ধীরে মানুষ শিখে যাচ্ছে এই সব এই বাঙাল যে বাংলায় এই পশ্চিমবাংলার লোক বাইরে গেলে কিছু দিন থাকার পরে হয়তো শিখে যাচ্ছে আর সেখানের লোকও কিছু বাঙালির সঙ্গে মিশে মিশিয়ে হিন্দি ভাষীরা বাংলা যে দু চারটে একটু আধটু শিখছে এভাবে চলছে আর কী